আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিয়েবাড়িতে এমনকি কোন বৃহৎ দলের জন্যেও রান্নার আয়োজন করে থাকি যেমন পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী বা পৌরসভার সমস্ত স্টাফ মিলে মাঝে মধ্যে রান্নার করা করার জন্য বলে আমাদের আমার পঁচিশজনের মেয়েকে নিয়ে একটি দল আছে সেই দলের মেয়েরা এবং আমি মিলে সবাই মিলে এক সঙ্গে রান্নার আয়োজন করি রান্না করি রান্না করে নিয়ে গিয়ে সেগুলোকেও পরিবেশন করি আমরা দু পদ্ধতি পদ্ধতিতেই রান্নার খাবার খাওয়াই বুফের মাধ্যমেও হয় আবার বসে পাতা বিছিয়েও খাওয়ানো হয় আমাদের মেয়েরই সমস্ত খাবার পরিবেশন করে খাবার রান্না করে এমন কি খাওয়ার পরে পাতাগুলো ফেলে দেওয়া টেবিল পরিষ্কার করা সবই মেয়েরাই করে আমাদের মেয়েরাই সব করে মেয়েদের দল নিয়েই আমার এই দল তাছাড়া যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিয়েবাড়িতে আমরা ডেকোরেশনও করে দিই যদি কেউ বলেন যে আমাদের ডেকোরেশন লাগবে আমরা ডেকোরেশন করে দিয়ে আমরা এইভাবেও কাজ করি